আমরা বাঙালি বাংলাই হলো আমাদের মাতৃভাষা আমরা বাংলাতেই কথা বলতে ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমেই আমরা বিভিন্ন সাহিত্য কবিতা ও অন্যান্য শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকি এই রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমেই আমরা বিভিন্ন কবিতা ও সাহিত্য পড়ে থাকি তার এই সাহিত্য ও কবিতা লেখার এই অনবদ্য সৃষ্টি বাঙালির মনে এক বিশেষ আশ্বস্ত করে বাঙালিকে যা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিভিন্ন ভালোবাসা তাদের মধ্যেই রয়ে গেছে